পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ হল জল আলো বাতাস এছাড়াও খনিজ তেল কাঠ খনিজ সম্পদ হিসাবে ব্যবহারিত হয় এখানে পশ্চিমের পরিবেশগত দিক থেকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন বর্ষাকালে অতিরিক্ত জলের মাত্রা বেড়ে যে জল অতিরিক্ত লবণাক্ত হয়ে যায় এবং গ্রীষ্মকালে অতিরিক্ত রোদের প্রখরে জল কিন্তু প্রায় শুকিয়েই যায় নদী নালা ঘাট পুকুর সব কিন্তু শুকিয়েই যায় এর ফলে প্রাকৃতিকগত দিক থেকে বিভিন্ন অসুবিধায় পড়তে হয় আমাদের এখানে জলের প্রধান উৎস হল বৃষ্টির জল এবং ঝর্ণার জল এছাড়াও আমাদের মাটির নীচ থেকে মানে সাবমারসেল বা টিউবের মাধ্যমে জল তোলা হয় এবং বিভিন্ন কুঁয়া বা ইঁদারার মাধ্যমেও জলের ব্যবহার করা হয়েছে পৌরসভার বিভিন্ন মানুষ কিন্তু প্রতিনিয়ত আমাদের এখানে নোংরা আবর্জনা পরিষ্কার করে এবং সেইগুলো একটা জায়গায় নিয়ে যেয়ে প্রতিনিয়ত প্রতিদিনই তারা সেখানে নিয়ে যেয়ে রাখে একদিকে প্লাস্টিক একদিকে আবর্জনা এইভাবেই কিন্তু পৌরসভার কিন্তু মানুষজন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে